আমি একটা খাবার রেস্তোরাঁকে একটা খাবার অর্ডার করেছিলাম সেটা আমি ঝাড়গ্রাম থেকে অর্ডার করেছিলাম খাবারটা আসবে ঠিকানা দিয়েছিলাম ঝাড়গ্রাম স্টেশনকে যেন খাবারটা পৌঁছে যায় যাতে আমি সুসময়ে যথাযথ সময় খাবারটা পেতে পারি কিন্তু তার ওই আমি একটা ঠিকানা দেওয়া ছিল সে ঠিকমতো আসতে পারছিল না তাই আমি বলেছিলাম তুমি ওই ঠিকানা দিয়ে যেটা আছে আপনি সেই ঠিকানাতেও আসতে পারেন এবং সে ঠিকানায় যদি না আসতে পারেন ঠিকানা দেখে দেখে তা নয় তো তুমি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে নয়তো না দেওয়া থাকলে আমি তোমাকে দিচ্ছি নাম্বার আমার সে নাম্বার থেকে কল করে আপনি আমার সাথে যোগাযোগ করুন আমার কাছে খাবারটা এসে পৌঁছে দিয়ে যান তবে যথাযথ সময়ে কোনো কোনো বা কোনো রকমে যথাযথ সময়ে খাবারটা কিন্তু আমার কাছে পৌঁছানো চাই তাই বারবার আপনাকে অনুরোধ করছি যাতে সঠিক সময়ে খাবারটা আমি পেয়ে যেতে পারি বা পৌঁছে দিন যাতে আমি সঠিক সময়ে খাবারটা খেতে পারি